হ্যাঁ আমার একটা খারাপ অভিজ্ঞতা হয়েছে যে আমি যখন অসুস্থ ছিলাম বা অসুস্থ হয়ে পড়েছিলাম আমি এক সময় খুব গুরুতর একটা অসুস্থ হয়ে পড়েছিলাম গুরুতর অসুস্থ হওয়ার কারণে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলো এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পরে আমার কোনো চিকিৎসা শুরু হয়নি হাসপাতালের ডক্টর এসে সোজা বললো যে এ খুব গুরুতর অবস্থা আছে আমরা এখানে পারবো না আপনারা একে বসিরহাট জেনারেল হসপিটালে নিয়ে যান সেই জেনারেল হসপিটালে নিয়ে যাবে বা কীভাবে হসপিটালে তো কোনো অনে হসপিটালে কোনো প অ্যাম্বুলেন্স নেই এবং আমাদের এখান থেকে বসিরহাট জেনারেল হসপিটালে যেতে প্রায় আড়াই তিন ঘন্টা সময় লাগে তো সে আমাদের এখানে রাস্তাঘাটও মানে প্রচণ্ড খারাপ রাস্তাঘাটের পরিষেবাও ভালো না গাড়ি ঘোড়ার পরিষেবাও ভালো না যাতায়াতের পথে নদীপথ আছে এবং আমাকে কোনো রকমভাবে সেই নদীঘাট পর্যন্ত নিয়ে যাওয়া হলো নিয়ে গিয়ে সেখনে অনেকক্ষণ দাঁড় করিয়ে রাখা হলো তারপরে একটা নৌকা এলো নৌকাতে করে আমাকে পা নিয়ে পার করলো পার করার পরে ওপার থেকে একটা গাড়ি ভাড়া করা হলো সেই গাড়িটা যেতে যেতে যেতে যেতে আমার অবস্থা আরো খারাপ হয়ে পড়লো যখন আমি জেনা বসিরহাট জেনারেল হসপিটালে গিয়ে পৌঁছালাম তখন আমার অবস্থা প্রায় আরো খারাপ হয়ে গেলো তারপর আমাকে ওখানে ভর্তি করে নিলো নেওয়ার পরে আমাকে ওখানে চিকিৎসা শুরু করলো এবং আরেকটা ঘটনা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন আমি এখানেরও কোনো সুযোগ সুবিধা পায়নি এখানকার হাসপাতাল থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি আমি সেই বসিরহাটেই গেলাম বসিরহাটে যাওয়ার পরে সেখানে আমি এক সপ্তাহ ওখানে ছিলাম থাকার পরে তারপরে আমার সিজার হলো সিজার হওয়ার পরে আমি অসুস্থ হয়ে বাড় আমি সেই সময়ও আমি মানে খারাপের দিকটা অভিজ্ঞতা পেয়েছি অভিজ্ঞতা করেছি যে আমাদের এই হাসপাতালে যদি ভালো কোনো ব্যবস্থা থাকতো তাহলে আজকে আমাদের এই সব খারাপ দিকগুলো দেখতে হতো না এমন কী আমাদের হাসপাতালে কোনো একটা সিজারের ব্যবস্থাও নেই বা কোনো একটা এমার্জেন্সির ব্যবস্থা নেই আমাদের হাসপাতালে কোনো রকম কোনো মানে ভালো দিকের ব্যবস্থা নেই সব দিকটাই খারাপ হয়ে রয়েছে